হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমিও তো ফ্রি হই না যার জন্য আমিও আমারও কল করা হয় না তোকে এই এত কাজ এই কাজ নিয়ে ব্যস্ত আছি হ্যাঁ কেমন হচ্ছে তোর কাজ হ্যাঁ ওটা তো হবেই ওখানেই আছি পরে ট্রান্সফার করব আমিও ভাবছিলাম তোকে বলব বলব হ্যাঁ সময়ও তো পাই না হ্যাঁ গেলে তো ভালো একটু সামনাসামনি কোথাও চল বেশি তো টাইম নেই হাতে

হ্যাঁ তাহলে চল ও ওখানে যাই তাহলে ওখানে পিকনিকও করব হ্যাঁ তাহলে কবে ঠিক করছিস আমাকে বলিস তুই যদি নিয়ে যাস তাহলে আমিও নিয়ে যাব আরও বেশি মজা হবে হ্যাঁ ঠিক আছে হুম তাহলে আমাকে জানাস হ্যাঁ